হ্যাঁ বল খেয়েছি ভালো পরোটা আলুর দম আর ঘুগনি তো আমার যেন আলুর দমটাই বেশি ভালো লেগেছে ঘুগনিটা সেরকম টেস্ট লাগে নি কেন কী জানি তোর আবার কে রকম কী লেগেছে বল একটু শুনি না হ্যাঁ কিন্তু এই কষা কষা আলুর দম করেছিলো হেবি টেস্ট হয়েছিলো সে শুধু

আমি যদি আগে বুঝতাম আমি কি আর বলতাম যে ঘুগনি খাবো তখন তো বলতাম না রে শুধু আলুর দমটা দিলেই খেলেই হ্যাঁ কী বাজে বাবা আমি তো একবার খেয়ে আর যেন গন্ধে আর খেতেই খেতেই মন চাইলো না আলুর দমটা অতিরিক্ত ভালোই হয়েছিলো যেন মনে হয়েছিলো তুই কি ওরকম আলুর দম করতে পারিস আচ্ছা ঠিক আছে তাহলে কবে যাবো বল আলুর দম খেতে তোর হাতে আচ্ছা ঠিক আছে কিন্তু ওই রকমই আলুর দম করতে হবে কষা কষা একদম হ্যাঁ মুখে লাগে টেস্টটা বেশ ভালোই হয়েছিলো আচ্ছা ঠিক আছে ঠিক আছে